পিঠে ব্যথা হলে আমাদের গ্রামে কিছু জনপ্রিয় ঘরোয়া টোটকা রয়েছে যেগুলো করলে কিছুক্ষণ বা কিছুদিনের জন্য হয়তো পিঠের ব্যথাটা আরাম পায় যেমন ঘরে রুসুন তেলকে একসঙ্গে ছেঁচে সেটাকে গরম করে পিঠে লাগালেও অনেক সময় পিঠের ব্যথাও মরে যায় আবার অনেক সময় বেগনা গাছের ডাল যেটা বেগনা পাতা বলা হয় ওই বেগনা পাতাকে গরম তেলে ফুটিয়ে অনেকক্ষণ ধরে গরম করে তারপর সেটা থেকে রসটা যখন বেরিয়ে আসে সেইটা পিঠে লাগালে পিঠের ব্যথাও অনেক সময় কিন্তু আরাম দেয় এছাড়াও আমাদের ঘরোয়া পদ্ধতিতে ঠান্ডা ও গরম জলের সেঁক একটা রয়েছে কী একটা পাত্রে গরম জল একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে পিঠে একটা চ্যাম্পিয়ন বা কোনো একটা ব্যথার মলমকে লাগিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পর একবার ঠান্ডা জলের সেঁক একবার গরম জলের সেঁক ঠান্ডা জলের সেঁক একবার গরম জলে সেঁক এইভাবে সেঁক দিলেও কিন্তু অনেক ক্ষেত্রে পিঠের ব্যথার কিন্তু আরাম হয় এছাড়া তো রয়েইছে বিভিন্ন রকমের স্প্রে রয়েছে ভলিনি রয়েছে মুভ রয়েছে এইগুলোও লাগালে পিঠের ব্যথা ভালো হয় কিন্তু ঘরোয়া আগেকার দিনে ঘরোয়া যেসব পদ্ধতিগুলো হতো সেইগুলো লাগালে কিন্তু পিঠের ব্যথার অনেকটা উপকারও পাওয়া যায়